হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ মা তারা বস্ত্রালয় বলছি শীতের শীতেরও পোশাক তো আমাদের দোকানই তো আমাদের এলাকার মধ্যে সব্বোর্চ সবথেকে ভালো শীতের জিনিস পাওয়া যায় আপনার কী ধরনের জিনিস চাই বলুন না বাচ্চা বয়স্ক যেই ধরনের জিনিস চাইবেন সমস্ত কিছু আমাদের একদম উপলব্ধ রয়েছে আমাদের একদম সরাসরি কাশ্মীর থেকে কাশ্মীরি জিনিস একদম সমস্ত কাশ্মীরি জিনিস আপনি পাবেন আমার এখানে এছাড়া নেপালের জিনিস সমস্ত কিছু শীতের যে সমস্ত নেপাল ভুটান কাশ্মীরের একদম সমস্ত কিছু শাল চাদর আপনি হুড জাম্পার যা চাইবেন এ টু জেড সবই পাবেন সমস্ত কিছু সমস্ত কিছু আপ আমাদের সো আমাদের এই দোকানে আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন সমস্ত দামি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড যে রকম চাইবেন আপনার সাধ্য মতো ব্যক্তি অনুযায়ী আমাদের সমস্ত ব্যক্তির সমস্ত রুচিসম্পন্ন জিনিসই পাওয়া যাবে আপনি কাশ্মীরি থেকে শুরু করে নেপালি ভুটানি সমস্ত কিছুই পাবেন সকলেরই রয়েছে সমস্ত ধরনের প্রোডাক্ট রয়েছে তবে আমাদের যে ছাড়ের ব্যবস্থা রয়েছে বুঝতে পারছেন

আমাদের তো আর সমস্ত প্রোডাক্টে কিন্তু ছাড়ের ব্যবস্তা নেই সমস্ত প্রোডাক্টে ছাড়ের ব্যবস্তা নেই কিছু প্রোডাক্টে ছাড়ের ব্যবস্তা আছে কিছু প্রোডাক্টে নেই আর সমস্ত প্রোডাক্টে কিন্তু সমান ছাড়ের ব্যবস্থা নেই আমাদের কিন্তু ছাড়েরও ডিসকাউন্টেরও ব্যাপার রয়েছে বুঝতে পারছেন যেমন যেমন আমাদের বিশেষ হ্যাঁ পাওয়া যাবে আর আমার যেমন বিশেষ আকর্ষণ রয়েছে ধরুন আমরা দোকানের বুঝতে পারছেন আমার দোকান আটটার সময় খুলি তো আটটার সময় যে ফার্স্ট কাস্টোমার যে আসে তার জন্য কিন্তু আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিই বুঝতে পারছেন তা তার তার তার একটা প্রোডাক্টের উপর আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যে সে যে প্রোডাক্টটা কিনতে চায় তারপর বাকিগুলোর উপর টেন পার টেন থেকে টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়

হ্যাঁ মহিলা পুরুষ সমস্ত যেই ধরনের চাইবেন আমাদের কাছে এ টু জেড আপনি সমস্ত কিছুই পাবেন তবে আপনি যদি ওই ধরুন আমাদের ওই অফারটার জন্য সকাল থেকে আমার দোকান খোলার আগে থেকে কাস্টোমার কিন্তু ভিড় করে তো আপনি যদি ওই অফারটা নিতে চান তাহলে আপনাকে সকাল করেই আসতে হবে হ্যাঁ তবে তবে একটি প্রোডাক্টের উপরেই কিন্তু প্রথম আমরা ফিফটি পারসেন্ট দেবো বাকি প্রোডাক্টগুলোর কিন্তু নয় বুঝতে পারছেন বাকি টেন থেকে টোয়েন্টি ব্যস ওটা আমাদের বিশেষ আকর্ষণ বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ ওই তো বললাম আপনি পাঁচ হাজার বা দশ হাজার যে কেনাকাটা করবেন আপনি কী কী প্রোডাক্ট কিনলেন তার উপর নির্ভর করছে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর একটি প্রোডাক্টের উপর বিশেষ আকর্ষণ ফার্স্ট কাস্টোমারের জন্য আমরা রাখছি বুঝতে পারছেন ওটা বিশেষ আকর্ষণ হ্যাঁ ধন্যবাদ